প্রথমত বলি আমি কোনো বাইক রেসিংয়ে অংশগ্রহণ করিনি আর আমার যেটা মনে হয় এরকম বাইক রেসিং না করাটাই ভালো কারণ বাইক রেসিং যারা করে আর কি বাই আমরা আমাদের একটা ছোট্ট একটা ঘটনার কথা বলি আমরা তিন চারজন বন্ধুবান্ধব মিলে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তার জায়গাটা খুব সুন্দর তা সেই জায়গায় রাস্তাটা মেন রোড ছিল তা সেই সময় আমার বন্ধুবান্ধবরা মিলে বলেছিলো যে একটা রেস হয়ে যাক ছোটো করে তা আমার তো সম্মতি ছিল না সেই সময় কী করে বন্ধুবান্ধব মিলে সেই সেই তাদের কথায় সম্মতি দিয়ে আর রেসিং করেছিলাম তা আমাদের বন্ধুবান্ধবের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো সেই সময়ই সেই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় আমার একটা বন্ধুর পা ভেঙে যায় তা সেই সময় আমরা বন্ধুবান্ধব মিলে বন্ধুকে নিয়ে হসপিটালে যাই এবং বন্ধুকে খুব কষ্টে তাকে হসপিটালে নিয়ে যাই এবং বন্ধু সুস্থ হয় তারপর থেকে আমাদের আমার যেটা মনে হয় যে বাইক রেসিং না করাটাই না করাটাই ভালো বাইক বাইক না চালানোই বাইক রেসিং না করাটাই ভালো এ বিষয়ে আমার এই ছোট্ট মতামত